হ্যালো এই আপনি কি ফুল বিক্রি করেন তা আমার একটা চ মানে বিয়ের ওকেশান আছে অনুষ্ঠান আছে তা আমি একটু মানে গিফ্ট টিফ্ট সাজানোর সুন্দর করে জিনাল ফুল দরকার গেটটা সাজানো মানে ইচ্ছা আছে ভালো করে হ্যাঁ বিয়ের মণ্ডপটাও তাই তা কতো কী আচ্ছা আর প্লাস্টিকের ফুলের কতো পড়বে

তা প্লাস্টিকের ফুল কি অতো ভালো লাগবে ও আচ্ছা তো গোলাপ ফুল আনতে পারবেন তো ওই শুধু গোলাপ ফুলটা হলেই হবে কিন্তু দু মাস পরে হ্যাঁ তেরো তারিখে কি ফাঁকা আছে না না ওই দিন এসে নয় ঘুরে যান একটু দেখে যান ওগুলো আচ্ছা ঠিক আছে তালে ওখানে আসলে তাহলে আলোচনা হয়ে যাবেনে কতো কী পড়বে টাকা টাকা ঠিক আছে তাহলে ছাড়লাম